হ্যাঁ আমি মনে করি সমাজে এমন অনেকেই রয়েছে যারা মহিলাদের নাচকে সমর্থন করে থাকে কিন্তু আমাদের সমাজের এখনও একাংশ ব্যক্তিরা রয়েছে যারা মহিলাদের নাচটাকে শখ হিসেবে মেনে নিতে পারে না তারা মনে করে যে মহিলাদের নৃত্যের শখ রাখা একটি অত্যন্ত নিকৃষ্ট মানের জিনিস কিন্তু নাচ একটি অত্যন্ত ঐতিহ্যশালী সংস্কৃতির অঙ্গ নাচ পুরুষ মহিলা নির্বিশেষে সকলের অধিকার কেউ যদি নাচকে ভালোবেসে নিজের শখ হিসেবে সেটিকে এগিয়ে নিয়ে যেতে চায় তাহলে সেটি তার অধিকার